হ্যালো

হ্যাঁ এক খুব জাগ্রতই তো হ হুম আমি এ পর্যন্ত তিনবার হয়ে সেট যাওয়া আমার আর তবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ প্রচুর ভক্ত আসে শনি মঙ্গলবার খুব বিরাট করে পূজা হয় প্রচুর লোক সমাগম হয় ও কাছাকাছি একটা ছোটো মেলার আকার নেয় অনেক দোকানপাট বসে এমনি খাবার দাবার সব কিছুই পাওয়া যায় ওখানে বাইরেও পেতে পারেন আপনি কোনো অসুবিধা হয় না সারা দিনই আপনি ওখানে কাটাতে পারেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ থাকার ব্যবস্থা তো আছে কিন্তু সেটা খুবই সীমিত কারণ এখনো পর্যন্ত থাকার মতো তেমন ভালো নেই এখন মোট দশ